হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা হুম আমনি কি অবশ্যই ম্যাম আমি আপনি এক বিঘা জমির ওপরে বাড়ি বানাচ্ছেন তাই তো এবার এখানে আপনি যে জায়গাটা বাড়ির সামনে রাখছেন না সেখানে ঠিক বাগানে বাড়ির সামনে মাঝখানটায় ওখানে কি আমনি কি একটা ফুলের বা চে ফোয়ারা তৈরি করুন ফোয়ারার এবার চারপাশ দিয়ে বাগান তৈরি করুন ফুল গাছ লাগাবেন এবার সেটা দেখতেও সুন্দর লাগে এবার সেখানটা ফোয়ারা না করে যদি আমনি একটা ঠাকুরের মন্দিরও তৈরি করতে চান তা আমনি কি কোন ধর্মের হন মানে হিন্দু মুসলিম ধর্মের

হ্যাঁ হ্যাঁ আর একটু আমনি বাগানের এক সাইডে যদি একটা দোলনা করেন আর সেটাও খুব সুন্দর হয়

হ্যাঁ হ্যাঁ আমি দেখুন এইটা এইভাবে করে দেখুন আমনার খুব মানে সুন্দর দেখাবে বাড়িটা খুব ভালো লাগবে ঠিক আছে রাখছি আমি